অবশ্যই বলতে পারব দশ থেকে এক লাখের মধ্যে যে পাঁচটি সংখ্যা রয়েছে সবচেয়ে আমার প্রিয় সংখ্যা হচ্ছে সাত দশ এক পনেরো আঠাশ দুই হাজার